আমাদের দেশে শিক্ষা ব্যবস্থা পরিকাঠামো ভালো নেই কারণ স্কুলে কোনো মাস্টার নেই শিক্ষক নেই শিক্ষিকা নেই ছেলেমেয়েদের কোনো শাসন নেই তারা পড়াশুনো করে না স্কুলে গিয়ে স্বেচ্ছায় ঘুরতে চলে যায় ইচ্ছা মতো বেড়ানে মোবাইল দেখা পড়াশুনোর কোনো অস্তিত্ব নেই শিক্ষা মানেই কোনো শিক্ষিত মাস্টারকে শিক্ষিকা স্কুলে নেই স্কুলে গিয়ে ছেলেমেয়েরা মিড ডে মিল খাওয়ার জন্য তারা পড়াশুনো বাদে থালা বাজাচ্ছে ঘুঁটি খেলছে ফ্রি ফায়ার খেলছে শিক্ষার কোনো শাসন নেই তাছাড়া আমার নিজের ব্যক্তিগত ব্যাপারে আমি কিছু বলছি আমার তিনটে ছেলেমেয়ে সব এমএ বিএ বি এড করে এখন সব খাঁ খাঁ করে বেড়াচ্ছে কোনো চাকরি নেই কোনো কর্মসংস্থান জায়গা নেই অন্য অন্য দেশে যেরম মাধ্যমিক পাশ করলেও কারখানা বিভিন্ন কোম্পানি বিভিন্ন দিক থেকে তাদের পয়সা উপার্জন করা হয় আমাদের দেশে শিক্ষিত হয়েও বেকার হয়ে বসে আছে আজকে সরকার মমতা ব্যানার্জি সব দিকে লক্ষ্য রয়েছে কিন্তু শিক্ষার দিকে তার কোনো লক্ষ্য নেই শিক্ষিত হয়ে ছেলেরা মেয়েরা আজকে পথে বসে কাঁদছে তারা চাকরি পাওয়ার জন্য খাঁ খাঁ করে অনশনে কান্নাকাটি করছে রাস্তায় বসে ঝড় বৃষ্টি রোদে তাদের দিন কেটে যাচ্ছে এইভাবে কতদিন যে চলবে জানি না ছোটো বাচ্চাগুলো স্কুলে পড়তে যাচ্ছে পড়তে গিয়ে তারা সারাদিন খেলা করছে এই হয় কখন খেতে দেবে থালা বাজাচ্ছে কখন টিফিন দেবে কখন দুটো ভাত খেতে দেবে খাওয়া হয়ে গেলে তারা বাড়ি চলে যাচ্ছে আগের মতো আর ছেলেমেয়েদের পড়ার কোনো রেওয়াজ নেই তাদের পড়তে বললে বলে পড়ে কী হবে কোনো চাকরি বাকরি নেই পড়াশুনো করে কী হবে এটাও তো ঠিক কোনো শিক্ষার কোনো সচেতন নেই স্কুলে পাস করলেও ক্লাসে তুলে দিচ্ছে ফেল করলেও ক্লাসে তুলে দিচ্ছে কোনো পাস ফেলের জায়গায় এখন আর নেই আগে যেরম আমরা পড়তাম একটা ভয় থাকতো স্কুলে গেলে মাস্টাররা প্রশ্ন করবে উত্তর না দিতে পারলে তারা মারবে শাসন করবে এই ভয়টা এখনকার ছেলেমেয়েদের মধ্যে নেই তারা বলে স্কুলে যাবো রিল্যাক্সে খাওয়া দাওয়া করবো চলে আসবো মাস্টার কিচ্ছু বলে না কেন এই কথাগুলো আজকে হবে হাইস্কুলেও কোনো মাস্টার নেই প্রাইমারিতে কোনো মাস্টার নেই আমি নিজের ছেলেকে পড়িয়ে এখন একটা প্রাইভেট স্কুলে পরীক্ষা দিয়ে কাজ করছে কতটা বাবা মার যন্ত্রণা টাকা পয়সা খরচ করে ছেলেমেয়েদের পড়িয়ে আজকে যদি তার জীবনটা এই হয় কোনো কাজ বা না পায় তাহলে তারও টেনশানের শেষ থাকে না আর বাবা মারও টেনশানের শেষ থাকে না এখন আমি চাই যে স্কুলে শিক্ষক শিক্ষিকাদের ছেলেমেয়েরা মেরুদণ্ড সোজা করে পড়াশুনো করুক নাহলে ছেলেমেয়ে সব ভেসে যাচ্ছেে স্কুলে গিয়ে একটা ছেলে একটা মেয়ের হাত ধরে গল্প করছে দিব্বি রিল্যাক্সে ফুর্তি করছে করে সন্ধ্যেয়ে বাড়ি ফিরছে না পাচ্ছে মাস্টারের শাসন বাড়ি যাচ্ছে না পাচ্ছে বাবা মা তো বুঝতেই পারছে না স্কুলে যদি এই শাসনটা হতো কোনো ছেলেমেয়ে বাইরে বেরোতে সাহস হচ্ছে ভয় পেতো কিন্তু সেই ভয়টাই এখন ছেলেমেয়েদের মধ্যে নেই শিক্ষা ব্যবস্থা এতটা নীচে নেমে গেছে শিক্ষার নামে এখন দুর্নীতি এসে গেছে যেখানে যাচ্ছে শুধু দুর্নীতিতে ছেয়ে গেছে দেশ শিক্ষা মানে কোনো কিছু আর থাকছে না শিক্ষা যে একটা মেরুদণ্ড সেই মেরুদণ্ড ভেঙে দিয়েছে এই মমতা ব্যানার্জী কী হবে কন্যাশ্রী রূপশ্রী এই লক্ষ্মীর ভাণ্ডার সব কিছু দিচ্ছে কিন্তু মূলত বলো তো শিক্ষার দিকে তার লক্ষ্য আছে কি না শিক্ষিত ফ্যামিলি যাদের তাদের পরিবারে একটা করে চাকরি দিক না এসব কারো দেওয়ার দরকার নেই তাতে গ্রামের ছেলেমেয়েগুলোও বাঁচবে আরও ছেলেমেয়েগুলো শিক্ষিত হবে তাতে বাবা মার গর্ব হলো যে সত্যি আমার ছেলেমেয়েগুলো মানুষ হচ্ছেে কিন্তু এটা কী হচ্ছে ছেলেমেয়ে তো মানুষেই হচ্ছে না আরও সব রসাতলে যাচ্ছে তাই আমি বলছি শিক্ষার দিকে লক্ষ্য দেওয়া উচিত স্কুলে স্কুলে মাস্টার দেওয়া উচিত খাবার

সচেতন হয়ে ছেলেমেয়েদের স্কুলে পাঠানো সেটাও টান থাকবে এই যুগে কোনো বাবা মারও ছেলেমেয়েদের স্কুলে যেতে বলারও টান নেই ছেলেমেয়েদেরও টান নেই স্কুলে যেতে যেতে দেখো পথে খেলা করছে কোনো ভয় নেই যাচ্ছে প্রার্থনা হয়ে যাচ্ছে স্কুলে ঢুুকছে মাস্টারদের কোনো শাসন নেই যায় একটু পড়ছে কি পড়ছে না কখন খেতে দেবে থালা বাজিয়ে দুটো খেয়ে আর ক্লাস করছে না যার সের মতো চলে আসছে এসে কোথায় গেলো কোন ছেলে মেয়ে নিয়ে চলে গেলো কোন ছেলে ছেলে মেয়ে ছেলে নিয়ে চলে গেলো এই হচ্ছে তাদের পরিকাঠামো তাহলে শিক্ষা আমি চাই শিক্ষা দেখে সচেতন হোক সবাইকে এই বলে আমি ধন্যবাদ জানাই